আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি আমি একটি ক্যাব বুক করতে চাই আমি দশ তারিখে আপনাকে আসতে হবে দশ তারিকে দশটার সময় চলে আসবেন আপনার সঙ্গে যাব আমরা ছয় জন আছি যাব তমলুক যাব ওইখেনে বর্গভীমা মায়ের মন্দির আছে ওখানে যাব ওকানে স্নান টান করে আমরা মন্দিরে পুজো দেবো পুজো দিয়ে ওখানে প্রসাদ খেয়ে আবার আপনার সঙ্গে ফিরে আসব ফিরে এসে ওই একটি হোটেলে যাব হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করব খেয়ে আবার চলে আসব মাঝঘানে আমার বাপের বাড়ি আছে ওখেনে নাববো নেবে দাদা বৌদি মায়ের সঙ্গে দেখা করে তারপর বাড়ি ফিরব বাড়ি ফিরে এসে রান্না বান্নার কাজ সেরে তারপর রাত্তিতে আমরা সবাই ঘুমাব